হ্যাঁ বলো হ্যালো আমার বাড়িতে একটু প্রবলেম ছে তো ওই জন্যই অসুবিধা হচ্ছে আপনি যদি একটু মানে কী বলবো আর যদি আর এক মান্থ পরে নেন তাহলে ভালো হতো এটা তো নভেম্বর তো আমি চেষ্টা করবো ডিসেম্বরে লাস্টের মধ্যে দেওয়ার আর হচ্ছে একবারেই তাহলে ফাইভ মান্থের দিতাম আর আগের থেকে তোর ফিজটা অনেক বাড়ছে না এই জন্যেই তো না না ও তো মাস চারেক থেকে পড়াশোনা করছে তোমার কাছে এই জন্যই বললাম একটু যদি কম হতো তালে একবারে হতো না আর প্রবলেম হয়ে গেছে ওই জন্য তিন মাসের ডিউ হয়ে গেছে না হলে দিয়ে দিতাম

ঠিক আছে আমি চেষ্টা করবো নভেম এ নভেম্বারটা তো চলেই গেছে আর কিছু দিন আছে নভেম্বারের তো ডিসেম্বারের ফাস্টে চেষ্টা করবো আপনার দুই মান্থের বা তিন মান্থেরই দেওয়ার বা এক মান্থ আবার ডিউ রাখবো মানে ওয়ান মান্থের ডিউ রাইখে আগের থ্রি মান্থের ক্লিয়ার করবো তাই বললাম একটু কম করেন আপনি কী করবেন

আর হচ্ছে কী বলে এই করেই আমি এক সপ্তাহ থেকে তো ফিস তো এমনিও পাঠাই না কেন কি সপ্তাহে তো একচুয়ালি তিন দিন করেই পড়াচ্ছো এমন তো না যে রোজ সানডে ফ্রাইডে বা স্যাটারডে পর্যন্তও হচ্ছে না আমারও খারাপ লাগে এতো মান্থের ডিউ আছে না টাকা এরকম থ্রি মান্থের ডিউ আছে বলে আমিও ওই জন্য পাঠাচ্ছি না ঠিক আছে আমি চেষ্টা করবো ডিসেম্বার পর্যন্ত আপনার টাকাটা ক্লিয়ার করার ঠিক আছে তাহলে রাখি